হ্যাঁ পশ্চিমবঙ্গের অর্থনীতি বৃদ্ধির মূল শিল্পগুলি হতে লৌহশিল্প স্পাত শিল্প চা শিল্প তারপর হস্তশিল্প পাট শিল্প এফ এম জি ধাতু খনিজ শিল্প সিমেন্ট শিল্প তারপর আপনার আছে ট্যাগলাইন রাসায়নিক অনেক ধরনের আর কি পেট্রোলিয়াম খাম্প বা পোশাক এরকম অনেক শিল্পই আছে তো এই শিল্পগুলি আপনি যদি না থাকে তো আপনি অনেক আর কি দুর্যোগের সম্মুখীন হতে পারেন এই শিল্পগুলো আপনার অবশ্যই দরকার আপনাদের এবার কি যেমন আরও এখন মেলা শিল্প আছে যেগুলো আপনার নাম করলাম সেগুলো সেগুলো হয়তো অন্য দেশের বিখ্যাত বা সেখানে বেশি আমদানি করা হয় তো সেখান থেকে আর কি আমাদের দেশে আসেভাবে অন্য আরও বিদেশে চলে যায় মাল তো সেখান থেকে আমদানি রপ্তানি করা হয় তো মোটামুটি এই শিল্পগুলো না থাকলে আপনি দৈনিক জীবনে অনেক আর কি কঠোর পরিস্থিতিতে পড়তে পারেন এবং পরিস্থিতি পড়তে পারেন কারণ আপনি যতটুকুনি যাবেন আপনার পদে পদে কোনো না কোনো একটা শিল্প আপনি ব্যবহার করছেনই আর মোটামুটি এই শিল্প বহুদিন থেকে বা বহুকাল থেকে চলে আসছে তো এই আপনি আসা আশা করি না যে এই শিল্পকণ শেষ হবে কারণ মানুষ তো বুঝে গেছে না কোথা থেকে কিী আর কি আনতে হয় কোথা থেকে কিী করলে পয়সা পাওয়া যেত সেইভাবে আর কি তো মোটামুটি আপনার সবই আর কি ধাতু এগুলো সবই আপনার রসায়নিক তো এগুলো ঠিক আছে এখন কিন্তু আস্তে আস্তে এগুলো কমবে যুগ যাবে তো এটাই আর কি বল